আমার কাছে থাকা দ্বিতীয় পণ্যটি হলো স্কুলব্যাগ স্কুলব্যাগ খুব অল্পতেই ছিঁড়ে যায় এবং স্কুলব্যাগ বৃষ্টিতে ভিজে যায় কারণ ওই ব্যাগগুলো ওয়াটারপ্রুফ হয় না তো আমার ব্যাগ সম্পর্কে খুব একটা ইতিবাচক প্রভাব নেই বা অভিজ্ঞতাও নেই আমার ব্যাগ সম্পর্কে নেতিবাচক অভিজ্ঞতা আছে এগুলি আমার নেতিবাচক অভিজ্ঞতা